বলছি আপনার কাছে কি সিম পাওয়া যায় তাহলে আমার একটা সিম কার্ড লাগবে কী কী লাগবে সিম কার্ড কিনতে গেলে ও না আমার একটা জিও সিম লাগবে

তাহলে যাবো বিকেলে যাবো আপনি থাকবেন তো

হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওই সব তো নিয়ে যাবো আর সিমটার কতো দাম হবে দেড়শো ও ঠিক আছে তাহলে আমি বিকেলে যাচ্ছি হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ